ক্যাব ড্রাইভার আমি আপনার ম্যাসেজ দেখলাম যে আপনি পিক আপ পয়েন্টে এসে পৌঁছে গেছেন কিন্তু আমি আপনাকে দেখতে পারছি না আমি এসডি হসপিটালের সামনে দাঁড়িয়ে আছি সেখানে দেখুন দা মেডিক্যাল একটা ওষুধের দোকান আছে ঠিক সেইখানেই আমি দাঁড়িয়ে আছি আপনি চলে আসুন